হ্যালো বলছি কাকু আপনাদের কি সবজির দোকান বলছি আমার আসলে সামনে পাঁচ দিন পরে একটা অনুষ্ঠান আছে আমার বাড়িতে তো আমার আপনার দোকান থেকে কিছু সবজি লাগবে আপনার দোকানে কী কী সবজি মানে আপনি দিতে পারবেন বলুন তো লিস্ট করে দেবো বলতে আমার খুব বেশি লাগবে না আমার সেরকম কিছু লাগবে না যেমন ধরুন ওই পটল নেব কিছু আলু আর ঝিঙে ঢ্যাঁড়শ এই সবগুলো একটু নেব বাড়ির জন্য আর কি ওর সাথেই আর মানে এই ধরনের অল্প সামান্যই জিনিস খুব বেশি জিনিস নেব না এই অল্প জিনিসই নেব হ্যাঁ পটলের কীরকম কী দাম যাচ্ছে এখন ও আচ্ছা আর আলু ও আচ্ছা আচ্ছা আর পা পিঁয়াজ হচ্ছে কত টাকা কেজি হবে এখন ও ঠিক আছে আমি ধরুন ও কাল কাল পরশু করে গিয়ে নিয়ে আসবো যেহেতু আমার পাঁচ দিন পরে অনুষ্ঠান আমাকে তো গিয়ে আগে থেকে নিয়ে আসতে হবে আপনি একটু গুছিয়ে রাখবেন আমার হচ্ছে দশ কেজি আলু আর পাঁচ কেজি পটল আর পাঁচ কেজি পেঁয়াজ লাগবে আর ও ঝিঙে হচ্ছে এইগুলো একটু এই এক কেজি পাঁচশো এইরকম করে আপনি একটু রেখে দেবেন আমি তাহলে গিয়ে নিয়ে আসবো আপনার থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি গিয়ে তাহলে সময় মতন নিয়ে আসবো আপনার দোকানটা তাহলে ওই বি সকালে বিকালে দু বেলাই আপনি দোকানে বসেন তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি গিয়ে হচ্ছে আপনার কাছ থেকে নিয়ে আসবো আর একটু দাম দরটা একটু ঠিক করে বলবেন হ্যাঁ আমি গিয়ে আপনার থেকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে